আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে গানের রেওয়াজ করি এবং বিকেল বেলাতেও নিয়মিত রেওয়াজ করি তাতে আমার গানের গলা ভালো থাকে তাছাড়া আমি কোনোরকম ঠান্ডার ঠান্ডা জাতীয় জিনিস খাই না যেমন আইসক্রিম ঠান্ডা জল কোলড্রিঙ্ক এসব থেকে আমি দূরে থাকি এছাড়াও টক খাবারও আমি খাই না টক খাবার খেলে গলা ধরে যায় এবং গান গাইতে অনেক অসুবিধা হয় তাই আমি এসব কিছু খাই না এবং অনেক উচ্চস্বরের গান গাইতে আমার খুব কষ্ট হয় কারণ উচ্চস্বরে গান গাইলে গলা খুব ধরে যায় এবং পরের গান আর ঠিক স্কেলে আসে না তাই আমি গান উচ্চস্বরে গাই না আমি কম ভাবেই গান করি আর রেওয়াজ ভালো করে করলে সেগুলো আমার বেশি হয় না তাই আমি রেওয়াজটায় বেশি জোর দিই এবং ঠান্ডা জিনিসের থেকে দূরে থাকি টক খাবার খাই না